রোগ প্রতিরোধ এবং সুস্থ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলি হলো স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করা এবং নিয়মিত ব্যায়াম করা পর্যাপ্ত ঘুমানো পর্যাপ্ত পরিমাণ ঘুম দেওয়া এবং মানসিক চাপ কমানো পর্যাপ্ত পরিমাণ জল পান করা ইত্যাদি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা একটি স্বাস্থ্যকর খাদ্য আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে স্বাস্থ্যকর খাবারের মধ্যে রয়েছে ফল শাক সবজি সম্পূর্ণ শস্য চর্বিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর স্বাস্থ্যকর কিছু খাবার এবং আপনি তার মধ্যে ভিটামিন জাতীয় কিছু খাবারও খেতে পারেন ব্যায়াম আপনার শরীরকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে সপ্তাহে কমপক্ষে দুঘন্টা মাঝারে তীব্রতার ব্যায়াম এবং এক ঘন্টা উচ্চ তীব্রতার ব্যায়াম করা লক্ষ্য রাখতে হবে ঘুম আপনার শরীরকে বিশ্রাম দেয় এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে প্রাপ্ত বয়স্ক মানুষদের মোটামুটি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন রয়েছে এতে শরীর অনেক ভালো থাকে মানসিক চাপ আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে পারে মানসিক চাপ কমাতে যোগ ব্যায়াম ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা আপনার পছন্দের বা কোনো শান্তির জিনিস ব্যবহার করুন বা শান্তি যেখানে আপনার মনে হয় যে গেলে কোনো মানসিক চাপ হবে না সেইখানে যেয়েও বসতে পারেন জল আপনার শরীরে হাইড্রেটেড রাখতে সাহায্য করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে প্রতিদিন কমপক্ষে আট গ্লাস জল পান করা লক্ষ্য রাখুন আপনার চিকিৎসকের সাথে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা গুরুত্বপূর্ণ যাতে আপনার শরীরে কোনো রকম অসুবিধে না হয় এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে সাথে সাথে সেটা আপনার ডাক্তারের সাথে আলোচনা করুন আপনি যদি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে এই সব জিনিসগুলি আপনার মেনে চলা অবশ্যই উচিত এবং স্বাস্থ্যকর জীবনধারা আপনার শরীরকে সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে